বলছিলাম কি যে আমি একটা ট্র্যাক রেজিস্ট্রেশন জমা দিয়েছিলাম তো সেই ট্র্যাক রেজিস্ট্রেশনটা আমি ফেরত পাচ্ছি না তো তার জন্য আমার অফিসে যেতে হবে আমার বলতে হবে গিয়ে যে আমি যে ট্র্যাক রেজিস্ট্রেশানটা জমা দিয়েছি তো সেটা ফেরত আসছে না সেটার জন্য আমার কিছু চেষ্টা করতে হবে সেটা আমি চেষ্টা করব কেননা এটা আমার ট্র্যাক রেজিস্ট্রেশন আমার বুঝতে হবে আমার যে যে চেষ্টা করতে হবে বুঝতে পারলে